হ্যালো হ্যাঁ স্যার বলুন মোহনপুর রোডের হ্যাঁ স্যার চলছে তা মাল নামানো হয়েছিলো কিন্তু কিছু মাল শর্ট পড়েছে মালগুলো আনাতে হবে না স্যার একটু প্রবলেম হয়ে গিয়েছিলো আমি মাল নামানোর ঠিক ব্যবস্থা করছি হ্যাঁ সবাই ঠিকঠাক ভাবে পেয়েছে কিন্তু স্যার আমার বেতনটা একটু বাড়ালে ভালো হতো এতো বড় একটা দোকান সামলাচ্ছি একটু বেতনটা বাড়ালে ভালো হত না আজকে আজকে স্যার মাল নামানো হয় নি দুদিন আগে নামিয়েছিলাম মাল না হ্যাঁ না স্যার পয়সার স্টক আছে কিন্তু সেই টাকাগুলো পাঠাতে হবে মহাজনকে আর মাল নামানোর ব্যবস্থা করে দিচ্ছে দুদিনের মধ্যে মাল নেমে যাবে মাল সাপ্লাই হচ্ছে ভালো খো খরিদ্দার আছে কিন্তু মানে আরো স্টক দরকার আরো স্টক খুঁজছে ওরা সবাইকে দিয়েছি বোনাস দিয়ে দিয়েছি আর স্যার মালগুলো যে স্টক নামাতে হবে আরো কিছু টাকা পাঠালে ভালো হতো আর স্যার আপনার শরীর ঠিক আছে আপনার যে শরীর খারাপ হয়েছিলো স্যার এখানে সব ঠিকঠাক আছে কিন্তু দুটো এখানে যারা কর্মচারী ছিলো তারা তো স্যার বেরিয়ে গেছে তো সেই জায়গায় আরো দুজনকে কি ঢোকানোর চেষ্টা করব না তাদের কি ফ্যামিলি প্রব্লেম ছিলো স্যার আচ্ছা তো তাহলে স্টক তাহলে স্যার আমি তাহলে আজকে স্যার অর্ডার দিয়ে দেব যেইগুলো স্যার খরিদ্দাররা খরিদ্দাররা যেগুলো খুঁজছে না না ক্যানসেল করছি না কিন্তু যারা যারা অর্ডার করছে মানে বাড়িতে যেগুলো ডেলিভারি করা হচ্ছে সেইগুলো অনেকগুলো রিটার্ন আসছে মাল নিচ্ছে না বোঝানোর তো চেষ্টা করছি স্যার আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে তো স্যার আমাদের তো লাভ তেমন খুব একটা থাকবে না ঠিক আছে স্যার তাছাড়া আমার আমার বেতনটা নিয়ে একটু দেখবেন ওতে খুব অসুবিধা হচ্ছে রাখছি তাহলে